পছন্দের শিল্পী ছিলেন লতা মঙ্গেশকর গানের তার গান আমাদের খুব ভালো লাগে সুধাকণ্ঠী নাম ছিল ওনার

শিল্প আন্দোলনের মুহূর্ত শিল্প আন্দোলন তো দেখেছি আমি কত কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে মজুরেরা ঠিক মতন পয়সা পেত না তার জন্য আন্দোলন করত অনেক মজুর মারাও গিয়েছে কিছু কিছু মজুর তো আত্মহত্যা করতেও বাধ্য হয়েছে তারপরেও মালিকপক্ষের সঙ্গে বসে আলোচনা করে প্রথমে তাদের সুরাহা মেলেনি অনেক ঝড় ঝাপটা গিয়েছে তাদের উপর দিয়ে নিয়ে বাঁচার জন্য তারা দিনের পর দিন আন্দোলন করেছে খিদে নিয়ে বসে আছে তারপর মালিকপক্ষ তাদের এক জায়গায় বসিয়ে ডেকে কথা বলে তাদের ন্যায্য পাওনা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এরকম আন্দোলন আমি দেখেছি